আগামী তেইশে এপ্রিলের জন্য আমি আমার ফ্যামিলির সাথে মন্দারমণি ঘুরতে যাব টোটাল আমরা ছজন সদস্য আছি তো আমাদের ছজন সদস্যর জন্য আমি একটা বড় রেন্টাল কার বুক করতে যাই যেটা শনিবার রাতে পুরুলিয়ার থেকে ছাড়বে এবং মন্দারমণি যাবে দুদিন থাকবে আবার সোমবার রাতে মন্দারমণি থেকে ব্যাক করে আসবে তো এটাতে প্রতি কিলোমিটার কত টাকা করে ধার্য করা হয় যদি একটু আমাকে জানান